আমার কাছে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল খেলা এই খেলাটা আমি প্রায় মাঠে খেলে থাকি এবং এই খেলার নির্দিষ্ট কোনো স্থান বলাটা ভুল হবে কারণ ফুটবল টুর্নামেন্ট এলাকার বিভিন্ন জায়গাতে হয়ে থাকে বিভিন্নভাবে এই টুর্নামেন্ট প্রতিযোগিতা হয়ে থাকে বিভিন্ন ক্লাব বা আঞ্চলিকগতভাবে এই সমস্ত ফুটবল খেলা হয়ে থাকে এবং এই সমস্ত ফুটবলগুলো আমরা খেলে থাকি